পশ্চিম বর্ধমান জেলার আসানসোল একটি শহর যেখানে বহু ধর্মের মানুষ বসবাস করেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ জাতিভেদ ভুলে একে একের সঙ্গে বসবাস করেন যেমন বাঙালি থাকেন হিন্দিভাষী থাকেন খ্রিস্টান থাকেন মুসলিম থাকেন বাঙালিদের প্রধান উৎসব হল দুর্গ পুজো যেটা আগে শুধু বাঙালিরাই করতো এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করেন সবাই একসঙ্গে এসে হাত লাগান একসঙ্গে উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে তোলেন উৎসবের যে চারদিন তাতে বিভিন্ন জায়গায় মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে সব ধরনের মানুষ আসেন হিন্দিভাষীদের তেমন ছট পুজোর সময়ও বাঙালিরাও অংশদান করেন মুসলিমদের প্রধান উৎসব হচ্ছে ঈদ মহরম সেখানে ওনাদের সঙ্গে সঙ্গে অন্য বর্ণের অন্য ধর্মের মানুষও যান তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন এইভাবে আসানসোলের প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং জায়গাটা শান্তিতে সবাই বসবাস করতে পারেন